কৃষিতে ব্যবহৃত অনেক যন্ত্রপাতি লাগে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি হল কোদাল কাস্তে আর তার সঙ্গে সঙ্গে লাগে কুড়ুল এই সমস্ত যন্ত্রপাতিগুলো দিয়ে মানুষ চাষাবাদ করে এখন মানুষ বৈজ্ঞানিক যুগে কৃষিকাজের নানারকমের বড় বড় যন্ত্রপাতির সাহায্যে চাষাবাদ করছে যাতে আরও সময় কম লাগে অল্প সময়ে বেশি চাষাবাদ করা যায় সেই কারণে মানুষ এখন ধান কাটার জন্য কাস্তের পরিবর্তে ব্যবহার করেছে ঝাড়াই মেশিন সেই মেশিনের সাহায্যে ধান কেটে ঝাড়া হয়ে যাচ্ছে আবার আলু আগে আলু নিজেরা মানুষেরা হাতে করে লাগাতো এখন সেই আলুই মানুষ মেশিন সাহায্যে আলু লাগিয়ে দেওয়া হচ্ছে আবার আগে মানুষ কৃষিতে বিষ দিতে পারতো না এখন মানুষ এর কৃষিতে নানা ধরনের কীটনাশক বিষ প্রয়োগ করছে আর সেটাও তার মেশিনের দ্বারাই সেই মেশিনের সাহায্যেই কীটনাশকগুলো মাঠে বা গাছে দিচ্ছে এর ফলে গাছ সুস্থ ও সবল থাকছে এই সমস্ত যন্ত্রপাতি দ্বারাই মানুষ চাষাবাদ করছে আগে মানুষ অতিরিক্ত পরিশ্রমে চাষাবাদ করতো এখন মানুষ পরিশ্রম কম করে যন্ত্রপাতির সাহায্যেই চাষাবাদ বেশি করে